গ্রামের এবং শহরের খেলার মধ্যে অনেক পার্থক্য রয়েছে গ্রামে খেলাধুলা সাধারণত খোলা মাঠে হয় ক্রিকেট ফুটবল কাবাডি ক্যারম গোল্লাছুট ঘুড়ি ওড়ানো ইত্যাদি এই সমস্ত খেলাগুলো গ্রামে খেলা হয় আর শহরের ক্ষেত্রে সাধারণত খেলাধুলা বন্ধ স্থানে হয় টেনিস ব্যাডমিন্টন টেবিল টেনিস কম্পিউটার গেম ভিডিও গেম এই সমস্ত খেলাগুলি শহরে খেলা হয় গ্রামে খেলাধুলার সরঞ্জাম সাধারণত সহজে পাওয়া যায় সস্তা বাঁশের লাঠি কাঠের বল মাটির তৈরি খেলনা এই সমস্ত দিয়ে গ্রামের ছেলে পুলেরা খেলে থাকে আর শহরে খেলাধুলার সরঞ্জাম সাধারণত ব্যয়বহুল এবং কেনাকাটা করতে হয় ব্যাট বল জ্যাকেট জার্সি জুতো ইত্যাদি গ্রামে খেলাধুলার খরচ তাই অনেকটা কম হয়ে থাকে শহরের তুলনায় গ্রামে খেলাধুলা সাধারণত স্কুলের পর বা ছুটির দিনে খেলা হয় শহর অঞ্চলে খেলাধুলা সাধারণত নির্দিষ্ট সময়ে এবং নির্দিষ্ট স্থানে খেলা হয় গ্রামে খেলাধুলার প্রতি সবার আগ্রহ সাধারণত বেশি থাকে আর শহর অঞ্চলে খেলাধুলার প্রতি আগ্রহ অনেকটা কম গ্রামে খেলাধুলা শারীরিক এবং মানসিক সুস্থতার জন্য খেলা হয় আর সেখানে শহরের খেলাধূলা মানসিক চাপ কমাতে বিনোদনের জন্য এইসবের জন্য খেলা হয় গ্রাম এবং শহরের খেলার মধ্যে অনেক পার্থক্য রয়েছে যা আমি বললাম এগুলো ছাড়াও আরো অনেক অনেক পার্থক্য রয়েছে যেগুলো আমরা লক্ষ্য করতে পারি